হ্যাঁ ওই ঝাল মুড়ি আর কাঠি রোল আচ্ছা হ্যাঁ মিনিমাম তো দশ টাকা তারপরে পনেরো কুড়ি টাকা যেরকম দাম হয়ে যায় কাঠি রোল টাকা করে পিস

একটুখানি এই টাইম দিতে হয় ভাই কারণ দেখছো তো ভীষণ ভিড় আছে দোকানে আর আগেরগুলো তো একটু আগে ছাড়তে হবে একটুখানি তুমি আমাকে টাইম দাও আচ্ছা তাহলে তাহলে একটু একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর অন্য অন্য সব কিছু দেবো তো হ্যাঁ ধনেপাতা দেবো তো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অনেক দিন হ্যাঁ তাও বলতে পারো অনেক দিনই পাঁচ ছ বছর হয়ে গেলো তুমি এখানে কি নতুন নতুন এসছো আচ্ছা আচ্ছা সকাল নটা থেকে শুরু হয় এবার রাত্রিবেলা এখন যেরকম কাস্টমার থাকে দশটা এগারোটা তো হয়েই যায় আরো বেশিও হতে হয় দুপুরবেলাটা একটুখানি রেস্ট নিই তারপরে তো আবার শুরু হয়

একটুখানি ওয়েট করো ভাই হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি এই একটুখানি একটুখানি এটা দে ঝালমুড়িটা একটুখানি কো বানিয়ে দে না রে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না ওই তো ওই ফোন আছে আর হ্যাঁ আর ওই কয়েকজন একটা একজন হেল্পার আছে চলে যায় আর কি হ্যাঁ হ্যাঁ ও তুমি খাও খাও আরামসে খাও না দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ওইখানে ওই তো এক জাগায় বাস্কেট আছে দেখো ওইটার মধ্যে ফেলে দিও কারণ তা যেখানে সেখানে ফেললে আমার সামনেটাই তো নোংরা হবে বুঝতেই পারছো

ওই যে এই আপনার এটা নিয়ে নিন কাঠি রোলটা নিয়ে নিন তো তোমারটা তোমারটা না রে ভাই তোমারটা নাই একটুখানি তোমারটা একটুখানি ওয়েট করো আমি দিচ্ছি দিদি আপনারটা নিয়ে নিন হ্যাঁ